হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনি কে বলছেন কোথা থেকে বলছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ও আচ্ছা আচ্ছা পেট্রোলের দাম তো বেড়েই চলেছে সাধারণ মানুষের যাতায়াত করা খুব হয়ে পড়ছে হ্যাঁ আমাদের এখানে আমাদের এখানেও ভিড় এখন কমে গেছে দূরপাল্লায় যেনারা যাচ্ছেন না ভরলেই নয় তেলটা সেভাবে তারা আসছে তারা ভরে যাচ্ছে হ্যাঁ গ্যাসের দাম বাড়ছে কোন জিনিসটার দাম বাড়ছে নি বলুন দেখি হ্যাঁ এটা তো আমাদের এটা তো দিদি আমাদের আমাদের সব সরকারের হাতে হ্যাঁ আমাদের হাতে তো দিদি কিছুই নেই সবই সরকারের হাতে আছে এনারা যা মনে করছেন তাই করছেন কখনও দাম হু হু করে বাড়িয়ে দিচ্ছেন সব জিনিসেরই আজকে তেল মশলা বাজার পেট্রোল গ্যাস সবেরই হু হু করে দাম বেড়ে যাচ্ছে তাহলে উনারা যেটা খুব হয়ে যাচ্ছে এক প্রান্ত থেকে মানুষ আরেক প্রান্তে যাবে তার টাকা পয়সাও ভাবছে যে প্যাট্রোলের তো দাম প্রচুর কী করে যাবো

হাতে আমাদের হাতে হ্যাঁ আমাদের হাতে দিদি কিচ্ছু নেই আমরা উপলক্ষ্য মাত্র সরকার যেমন যে দিকে রায় দিচ্ছে সেভাবেই চালানো হচ্ছে তেলের দাম প্রচুর বাড়ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সরকার বিচ্ছিরি ব্যবস্তা করে রেখেছে একদম